রান্না করার জন্য আমার প্রিয় ধরনের রান্না হল চিকেন কষা এটা আমার খুব ভালো লাগে প্রথমে আমি বাজার থেকে পাঁচশো গ্রাম চিকেন কিনে এ আনি তারপর সেটাকে ভালো করে ধুয়ে মা মশলা মাখিয়ে তেল মাখিয়ে নুন হলুদ যা মশলা দিতে হয় সেটা মাখিয়ে তারপর সেটাকে ফ্রিজে রেখে দিই ঢাকা দিয়ে ওটা আমার বেশ রান্না করতে খুব ভালোই লাগে আনন্দ সহকারে রান্না করি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিই তারপরে ওই একে একে মশলা ছেড়ে মাংস আলু এগুলো দিয়ে কষাতে থাকি কষাতে কষাতে যখন গায়ে তেল ছাড়ে তখন আমি হালকা জল দিই এটা কেন ভালো লাগে জানেন এটা খুব টেস্ট হয় খাবারটার খুব ভালো লাগে খেতে এত সুস্বাদু খাবার খুব ভালো লাগে যে তার সাথে যদি একটু ভাত হয় আর কিছু লাগেই না শুধু ওই মাংস কষা দিয়েই খাওয়া হয়ে যায় এ জন্য ওটাকে আমার রাঁধতেও ভালো লাগে তেল মশলা ছাড়া তো রান্না করা যায় না তাই একটু ওটা পরিমাণে বেশি তেল মশলা এগুলো দিতে হয় কারণ ওগুলো ছাড়া কিন্তু খাওয়া যায় না আবার লেবুর রসও দেওয়া হয় পেঁপে ও দিই মাঝে মাঝে ভালো সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো লাগে ওটা